আমার গ্রামের কাউকে প্রথমে সাপে কামড়ালে তাকে যেখানটা কামড়ানো হয় সেখানে দুটো ফিতে দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে বিষটা গোটা শরীরে না ছড়িয়ে পড়ে এরপরে যারা আমাদের এখানে গ্রামের দিকে একটা আছে ওঝা ডেকে বিষ বের করা কিন্তু আমি মনে করি সেটা একদমই করা উচিত নয় যখনই কাউকে সাপে কামড়াবে তখন তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল বা যেয়ে আশেপাশে যে স্বাস্থ্যকেন্দ্র থাকে সেখানে নিয়ে যেয়ে ডাক্তার দেখানো উচিত যাতে সেখানে বিষটা তারা কেটে বের করে ফেলে দিতে পারে তা আমি এইরকমই আমার একজনের সাপে কামড়েছিল তো তাকে আমি এরকমভাবেই করেছিলাম প্রথমে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম যেখানটায় কামড়িয়েছিল তারপরে তাকে জলদি জলদি করে আমি হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে যে তুমি খুব ভালো কাজ করেছো সঙ্গে সঙ্গে তুমি হসপিটালে নিয়ে চলে এসেছো তো যাওয়ার পরে তারা একটা ওষুধ নিয়ে সেখানটা পরিষ্কার টরিষ্কার করে সেখানটার থেকে বিষটা বের করে দেয় এবং কিছু সেলাইন দেওয়ার পর দুদিন বাদে তাকে ছেড়ে দেন তো তারপর থেকে সে সুস্থই হয়ে গেছিলো সুস্থই থাকে তো আমি মনে করি এটাই সবার করা উচিত যে যখনই কাউকে সাপে কামড়াবে তখনই তাকে জলদি করে হসপিটালে নিয়ে যাওয়া উচিত